হ্যাঁ আমি একটা কনসার্টে আমন্ত্রণ গিয়েছিলাম তো আমাকে আর কি নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানিয়েছিলেন তো আমি সেখানে গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো তাই আমি ধন্যবাদ জানাই কনসার্টে যোগ দেওয়ার জন্য তো সেখাঙ্কার আমার জঁর আর কি তারিখ ছিল তিরিশ এক দু হাজার পঁচিশ তো সেটা ছিল আমাদের কমার্স কলেজ তো সেখানে আর কি আমি গেছিলাম এবং এই কনসার্টটি যোগদান করেছিলাম